পশ্চিম মেদিনীপুর জেলার স্থানীয় সরকার এবং রাজনৈতিক কাঠামো বলতে নির্বাচিত কর্মকর্তা হিসাবে আমরা এখন তৃণমূল কংগ্রেসকেই ভাবছি আমাদের জেলার একজন পরিচিত বিধায়কের নাম হল অরূপ ধারা তিনি মেদিনীপুর জেলার কাজ নিয়ে অনেক কিছু ভাবছেন অনেক কিছু করছেনও তবে আমার মনে হয় যেকোনও কাজ করার আগে ওনার নিচু স্তরের লোকদের নিয়ে আলোচনা করে এগিয়ে যাওয়া ওনার উচিত তাহলে মেদিনীপুর জেলার অনেক উন্নতি হতে পারে আর ওনাকে সবসময় আমাদের এই পৌর এলাকা মানে পৌরসভা এলাকার বিভিন্ন লাইট জল তারপর ঠিক ঠিক মতো বিদ্যুৎ আসছে কিনা কোথাও কোনও সমস্যা দেখা দিচ্ছে কিনা রাস্তাঘাট এসবগুলোও ওনাকে দেখা উচিত তাহলে আমাদের মেদিনীপুর জেলার আরো অনেক উন্নত হতে পারে মেদিনীপুর জেলার স্বাস্থ্যব্যবস্থা এইসবও ওনাকে দেখতে হবে তবেই মেদিনীপুর জেলার উন্নতি হতে পারে